জলই জীবন জীবনের ওপর নাম জল আমারা ছোটো থেকেই জেনে এসেছি আমাদের পড়াশোনার জগতে আমাদেরকে আমাদের গুরুমশাইয়েরা শিখিয়ে ছিলেন এ জল কীভাবে আমাদের জীবন হয়ে উঠতে পারে বা কীভাবে জল ছাড়া আমাদের মরন ঘটতে পারে তার প্রত্যক্ষদর্শী আমি নিজেই আমাদের গ্রামে কিছু বছর আগে এই জলের সংকট দেখা দিয়েছিলো গ্রামের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ জল ছাড়া কীভাবে যেমন জল ছাড়া মাছ যেভাবে ছটফট করে সেইভাবে আমাদের প্রতিটি গ্রামে মানুষ সেভাবে ছটফট করতে শুরু করেছিলো জলের প্রয়োজনীয়তা কী জলের কেনো আমরা কীভাবে ব্যবহার করবো জল জল কতটা প্রয়োজন আমাদের জীবনে সেই সবকিছু শিক্ষা ওই একটা বছর আমাদের গ্রামবাসীকে দিয়ে দিয়েছিলো জলের ব্যবহার আমাদের কতটা করা উচিৎ সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিৎ এবং জল ছাড়া কীভাবে আমরা জল ছাড়া আমরা কেমন করে বাঁচবো তাও আমাদের সেভাবে বাঁচারা একটা রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হয়েছিলো সেই জন্য জলের গুরুত্ব আমাদের প্রত্যেকের বোঝা দরকার যেমন একটা গাছ প্রতিনিয়ত ছোটো থেকে বড়ো হতে থাকে তার রস সংগ্রহ করে কিন্তু যদি মাটিই শুকিয়ে যায় মাটি থেকে জল শোষণ না করতে পারে সে গাছ কীভাবে তিলে তিলে নষ্ট হয়ে যায় তার প্রত্যক্ষদর্শী আমি নিজেই তাই প্রত্যেকের উদ্দেশে আমার একটাই প্রার্থনা ঘোষণা বলতে পারেন যে জল জলকে স্বচ্ছভাবে ব্যবহার করুন যতটা প্রয়োজন জল ততটাই ব্যবহার করুন যতটা প্রয়োজন নয় ততটা ব্যবহার করবেন না জল যতটুকু ব্যবহার করছেন বা যতটুকু ব্যবহার করতে পারছেননা সেই অব্যবহৃত জলটা কীভাবে কাজে লাগানো যায় সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই কারণ আসতে আসতে পৃথিবী শুকিয়ে যাচ্ছে পৃথিবী থেকে জলের পরিমাণ কমে আসছে আমাদের গাছপালা আসতে আসতে কমে আসছে অক্সিজেনের পরিমাণ কমে আসছে যে গাছ আমাদের জল বৃষ্টি হতে সাহায্য করে সেই গাছই যদি না থাকে তাহলে জল আসবে কোথা থেকে জল ছাড়া মানুষের জীবন একেবারেই অচল তাই আমি প্রত্যেকের উদ্দ্যেশে আবারো বলবো যে আপনারা অবশ্যই গাছ লাগান জলের ব্যবহার সম্পর্কে সচেতন হন এবং নিজেরা ভালো থাকুন পৃথিবীকে ভালোরাখুন সুস্থ পৃথিবী গড়তে চাইলে সব দিক দিয়ে সচেতন হন এবং জলের ব্যবহার সম্পর্কে অবশ্যই আগে থেকে নিজে নিজেই এর গুরুত্ব উপলব্ধি করুন ধন্যবাদ